হ্যাঁ আমার বাড়িতে টয়লেট আছে টয়লেটের কিন্তু অনেক সুবিধা আমরা যে বাইরে মাঠে ঘাটে মল ত্যাগ করি এটা কিন্তু করা উচিত নয় কারণ এটা করলে খুব শরীর খারাপ হয়ে যায় মানুষে রোগ জীবাণু ছড়িয়ে পড়ে বাইরে আমরা যে পেচ্ছাপ করি সে পেচ্ছাপটাও করা উচিত নয় কারণ এগুলো টয়লেটের সাথেই করতে হয় টয়লেটে না করলে আমরা অন্য জায়গায় যদি করে থাকি এগুলো মানুষের সুবিধা একদম হয় না অসুবিধা হয়ে যায় তাই আমি সবাইকে অনুরোধ করছি যে টয়লেট বানান টয়লেট ছাড়া এখনকার দিনে চলে না আমার বাড়িতে তো অনেক দিন আগে থেকেই টয়লেট আছে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে থেকে কারণ টয়লেট ছাড়া আমরা অন্য কিছু ব্যবহার করতে পারি না টয়লেটে যে সুবিধা আছে সেই সুবিধেগুলো কিন্তু বাইরে পাওয়া যায় না বাইরে ধরুন স্নান করা বাইরে মলত্যাগ করা বাইরে পেচ্ছাপ করা এগুলো কোনোটাই উচিত নয় তাই টয়লেট আমার আছে আমি ওগুলোতেই ব্যবহার করি শুধু মাত্র টয়লেটে টয়লেট করি আর স্নানও করি বাথরুমে আমার সব কিছুই আছে টয়লেট তো আমার বহু যুগ ধরেই আছে কারণ টয়লেট ছাড়া আমার এক দিনও চলে না তা আমার একটা টয়লেট আছে আমি ভাবছি আবার আমি আরও একটা টয়লেট বানাবো টয়লেট একটার বেশি দুটো থাকলেও খুব ভালো হয় কারণ টয়লেট না হলে অনেক অসুবিধা হয়ে যায়